আমি কিছুদিন আগেই একটা কুর্তি কিনেছি এবং কুর্তিটা আমি যেরকম চেয়েছিলাম একদমই সেরকম সেরকমই রং সেরকমই ওটা মোলায়েম যেরকম দেখিয়েছিলো একদমই ওরকম তাই আমি খুবই খুশি